আমি যে কফি হাউস থেকে যে খাওয়ারটি অর্ডার করেছিলাম সেটা কে এন মুখার্জি এন এস রোড এই অ্যাড্রেসটাতে পৌঁছোতে কত সময় লাগতে পারে